বেশি রাতে অটো পাওয়া মানে পাওয়া যাবে কিনা তার জন্য আমি আমার বেশ কিছু বন্ধু আছে যাদের কাছে আমি ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারি যে রাত করে গাড়ি পাওয়া যাবে কিনা কারণ আমার ফ্লাইট বা ট্রেন মিস হয়ে গেলে আমি কীভাবে সেখানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারব আমি সেটা জানতে চাইব এর কারণ হচ্ছে আমি যদি ফ্লাইট আমার মিস হয়ে যায় কোনোরকমভাবে যদি মিস করে ফেলি তাহলে আমি সেখানে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারব যে আমাকে এই টাইমের মধ্যে আমাকে ফ্লাইট ধরতে হবে সেই সময়ের মধ্যে আমাকে ঠিক পৌঁছাতে পারবে কিনা এবং আমি আমি যেখান থেকে উঠব সেটা হচ্ছে ঝাড়গ্রামের উত্তরপাড়া থেকে আমি উঠব সেখান থেকে আমাকে খুব সুলভ মূল্যে পৌঁছে দিতে পারে কিনা আমি সেটাই চেষ্টা করব এবং মানে অবশ্যই তো পাওয়া যাবে সেখানে অটো অটো বাস এগুলো পাওয়া যাবে স্বাভাবিকভাবে পাওয়া যায় এবং আমি যদি ক্যাব অনলাইনে বুক করি তাহলেও হয়তো আমি খুব সহজে পেয়ে যেতে পারি এবং অবশ্যই অটো বা গাড়ি বা ট্যাক্সি পাওয়া যাবে বেশি রাত করেও কোনো অসুবিধে হবে না